শিশুদের কল্পনা শক্তির বিকাশ এবং সৃজনশীলতাকে উদ্দীপ্ত করার ক্ষেত্রে আঁকার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং কারণ আঁকতে গেলে তাকে চিন্তা ভাবনা করতে হয় সে কী আঁকবে তার জন্য কিন্তু তাদের মস্তিষ্কের স্বাস্থ্যেরও কিন্তু উন্নতি হয় কারণ যখন কোনো শিশু আঁকতে যায় কারা তাকে ভাবতে হয় সে কী আঁকবে এবং সেটা ভাবতে গেলে তাকে চিন্তা করতে ফলে কিন্তু তাদের মাথাতে কিন্তু একটা এক্সেসাইজ হয়ে যায় তার ফলে কিন্তু তার মাথার একটা চিন্তা শক্তির কিন্তু উন্নতি ঘটে এবং তবে শিশুদের উ উৎসাহ দিতে হয় আঁকার ক্ষেত্রে কারণ শিশুদের বা ভিতরে অনেক দক্ষতা থাকে সে জানে না তার ভিতর কী দক্ষতা আছে তবে আমরা যদি তাদেরকে উৎসাহিত করি আঁকা নাচ গান আঁকার ক্ষেত্রে তারা তাদের উৎসাহ দিলে কিন্তু তাদের মনোযোগ আসে যে সে এই জিনিসটা করলে তারা সবাই ভালোর বলবে সে উৎসাহটা তেটা তারা কিন্তু করতে অনুপ্রাণিত হয় তবে বর্তমানে বিভিন্ন কম্পিটিশানের ক্ষেত্রে বিভিন্ন প্রাইজ দেয় এগুলোর ফলেও কিন্তু শিশুরা আঁকতে উৎসাহিত হয় এবং তবে এই আঁকা থেকে কিন্তু বোঝা যায় একটা শিশুর চোখে সমাজ কেমন কারণ তার আঁকাতে কিন্তু তার দৃষ্টিভঙ্গিটা কিন্তু প্রকাশ পায় মানে একটা শিশু যেটা দেখে অনেক সময় কিন্তু তারা সেটাই কিন্তু আঁকার চেষ্টা করে তার আঁকার মাধ্যমে কিন্তু সেগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করে তো এই আঁকার মাধ্যম মধ্য দিয়ে কিন্তু শিশির শিশুদের কল্পনাশক্তি এবং সৃজনশীলতার কিন্তু অনেকটাই কিন্তু বিকাশ ঘটে কারণ শিশুরা যখন আঁকতে শুরু করে তারা কিন্তু ভালোভাবে আঁকতে পারে না কিন্তু এই আঁকতে আঁকতে আঁকতে আঁকতে কিন্তু তাদের কিন্তু অনেক নলেজও গ্রো করে যার ফলে কিন্তু তাদে একটা টাইমে কিন্তু তারা ভালো আঁকতে তারা হয়তো প্রথমে জানতো না যে সে আঁকতে ভালো পারবে কি পারবে না তাদের মনে হতো হয়তো হয়তো আঁকতে পারবো না কিন্তু এই ব্যা প্রা নিত্য দিন চর্চার ফলে কিন্তু তাদের কিন্তু এটা কিন্তু গ্রোথ হয়ে যায় ভালো আঁকাটা কিন্তু তাদের প্র্যাকটিস হয়ে যায় আর এর ফলে কিন্তু তারা আঁকার মাধ্যমে কিন্তু অনেক কিছু যেগুলো বলে প্রকাশ করতে পারে না সেটা কিন্তু তার আঁকার মধ্য দিয়ে প্রকাশ করতে পারে এবং বাবা মারা বুঝতে পারে যে শিশুরও কোন কোন জিনিস প্রয়োজন আঁকার ক্ষেত্রে তার আঁকা দেখে যে কোন কোন কোথায় কোথায় তার প্রবলেম হচ্ছে তো সেগুলো বা বাবা মারাও কিন্তু ধরিয়ে দিতে পারে